দাদা আমি শ্রীপল্লী থেকে বলছি আপনাদের সুধাঅমৃতে এর আগে আমি এক প্লেট চিলি চিকেন ও এক প্লেট ফ্রাইড রাইসের অর্ডার দিয়েছিলাম এবং খুব ভালো লেগেছিলো তাই আমি এবার আবার সেই পুনরায় সেই জিনিসই এক প্লেট ফ্রাইড রাইস এক প্লেট চিলি চিকেনের অর্ডার দিচ্ছি